শিল্প জীবন খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি শিল্প সমাজকে ভালো হতে সাহায্য করে এখন তো চাকরির বেকার অবস্থা খুব খারাপ তাই যেখানে যেখানে শিল্প আছে সেখানে সেখানে খুব উন্নত হয়েছে শিল্প এক দিক থেকে সমাজকে বেশি এগিয়ে নিয়ে যায় ভালো হতে সাহায্য করে চট শিল্প পাট শিল্প ছোট্টো ছোট্টো কুটির শিল্প এগুলো খুবই গুরুত্বপূর্ণ কুটির শিল্প মাটির জিনিস এসব মাটির জিনিস যে সব এলাকায় হয় সে সব এলাকায় সমাজের মানুষেরা নারী পুরুষ সবাই কাজ করতে সুযোগ সুবিধা পায় মহিলারা বাড়িতে বসে মাটির জিনিস তৈরি করে সেটা একটা শিল্প অনেক বড়ো বড়ো শিল্প আছে কলকারখানা আছে যেখানে অনেক ছেলে মেয়েরা কাজ করে আমাদের শিল্পটা খুবই গুরুত্বপূর্ণ শিল্প সমাজকে সব দিক থেকে প্রভাবিত করে সমাজকে ভালো হতে সাহায্য করে সুস্থ স্বাভাবিক সুন্দর একটা সমাজ গড়ে তোলে শিল্প খুবই গুরুত্বপূর্ণ শিল্প না থাকলে সমাজ অন্ধকার হয়ে যায় শিল্প সমাজকে ভালোভাবে আলোকিত করে